আমি বাংলা ভাষার উপর আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি যেমন যে কোথায় গেচু কী খেয়েচু যাও নি ক্যান আসবিক কবে আমাদের এখানে পাঁচটি উপভাষা আছে যেমন রাঢ়ী ভাষা বরেন্দ্রী ভাষা ঝাড়খণ্ডী ভাষা বঙ্গালী উপভাষা রাজবংশী উপভাষা ইত্যাদি এরকম অনেক উপভাষা আছে এর মধ্যে আমাদের ঝাড়গ্রামে চলে ঝাড়খণ্ডী ভাষা এখানে চলতি বাংলা ভাষায় সবাই কথা বলে থাকে এখানকার বেশিরভাগ লোকেরাই কোথায় গেছিলি বটে যাইবি নি ক্যান কী করাইচু আমাদের ঘর আসবিক বটে ইত্যাদি তোর বাপের নাম কী বটে কখন আইলু এই সব ভাঁষা ব্যবহার করে থাকেন এই রকম অনেক আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকেন বাংলা ভাষার ওপর এইসব আঞ্চলিক ভাষাই ওনারা ব্যবহার করেন এখানকার ঝাড়খণ্ডীর আদিবাসীরা এইসব ভাষাই ব্যবহার করে থাকেন আমিও কিছু কিছু ওনাদের থেকে এইসব ভাষা শিখেছি এবং কিছু কিছু ভাষা আমি ব্যবহার করে থাকি